আমাদের সংস্কৃতিতে নতুন বছর হচ্ছে পয়লা বৈশাখ যেটা হচ্ছে আমাদের কাছে একটা নতুন বছর যেটা তৈরি মানে সারা বছর যে আমরা চলব একটা বছরের প্রথম দিন নতুনভাবে সব কিছু শুরু করা আর এইটা আমরা সেদিনকে নতুন নতুন জামা কাপড় পরে অনেকে অনেক জায়গায় ঘুরতে যাই অনেক রকম নতুন নতুন খাবার খাই বাড়িতেও বানানো হয় অনেক লোকজনও আসে আমরা চারিদিকে হ আমরাও অনেকের বাড়িতে যাই গিয়ে এই দিনটা আমরা খুব আনন্দভাবে পালন করি কারণ এটা বছরের একটা শুরুর দিন কারণ আমরা সবাই জানি বছরের প্রথম দিন যদি আমরা ভালোভাবে শুরুটা করতে পারি তাহলে সারাটা বছর আমাদের ভালোভাবেই কাটার একটা আশা থাকে সেই আশাতেই আমরা এই দিনটা যাতে আরও ভালোভাবে চলতে পারি সেই ব্যবস্থাই করি সেইভাবেই আমরা চলি এবং অনেক ভালো ভালো খাবার খাওয়া অনেক জায়গায় ঘুরতে যাওয়া নতুন নতুন জামা কাপড় পরা লোকজনদের সাথে দেখা করা এবং মিষ্টিমুখ করানো এটা আমাদের প্রচলিত রয়েছে